বাঙালি মতে বিয়ে মানে একটা ইমোশান বিয়েতে অনেক ধরণের অনুষ্ঠান হয় সেখানে প্রচুর লোকজন আসে নাচ গান হয় মেহেন্দির অনুষ্ঠান হয় বিয়ে হয় বৌভাত হয় মেয়ের বাড়ির লোক ছেলের বাড়িতে বিয়ে দিতে ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িতে বিয়ে দিতে আসে মেয়ের বাড়ির লোক ছেলের বাড়িতে বৌভাতের জন্য আসে এবং আরেকটা প্রথা আছে যেটা হলো উপহার প্রত্যেকেই খালি হাতে আসে না কেউ সবাই কেউ কিছু না কিছু উপহার আনে যেমন কেউ সোনার জিনিস দেয় নিজের লোক হলে আবার কেউ অনেক ধরণের বাসনপত্র দিয়ে থাকে ডিনার সেট বা কাপ প্লেট বা শাড়ি ট্রলি ঠান্ডার দিনে কম্বল এইগুলো বিয়েতে দিয়ে থাকে বেশিরভাগ সবাই সোনার জিনিসই দেয় এবং যৌতুক এখন আমাদের পশ্চিমবঙ্গে তেমন একটা নেই তাও এখনো পুরোপুরি উঠে যায় নি যৌতুক এখন মেয়ের বাবারা খুশি হয়ে অনেক জিনিস দেয় আবার অনেক সময় কি হয় ছেলেরা ছেলের বাড়ির লোক বলে যে আপনারা খুশি হয়ে যা ইচ্ছা দেবেন কিন্তু তাদের মনে মনে থাকে যেন তারা কিছু বেশি কিছু দেয় এবং পরে এর জন্য এমনও ঘটনা হয়েছে যে অনেক মহিলাকে মেরেও দেওয়া হয়েছে